হ্যাঁ বলছি কালকে শ্যামলদার টিউশনে তুমি গিয়েছিলে আচ্ছা বলছি যে নোটসগুলো সব পেয়েছ আচ্ছা আমি না কালকে আমার একটু শরীর খারাপ ছিল বলে আমি যেতে পারিনি নোটসগুলো তো আমি পাইনি আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই তো ওই জন্যে শ্যামলদার টিউশনটা আমি সব অনেক দিন ধরে পড়ছি এবং পড়ানোর লজিকটাও আমার খুব ভালো লাগে এবং বোঝায়ও খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম একদম তার পরে কী বলো তো যে নোটসগুলো দেয় সেই নোটসগুলো তুমি দেখবে বেশি ম্যাক্সিমাম এগজ্যামে তুমি ওগুলোই পেয়ে যাবে

হ্যাঁ ওটাই বলছি যে এগজ্যামে খুব আর সামনেই তো এগজ্যাম এবার এরকম এখন টিউশন অফ করা মানে খুব চাপের একটা ব্যাপার হুম তার পরে কালকে এরকম আমার একটু শরীরটা খারাপ ছিল বলে টিউশন যেতে পারিনি ওই জন্যই ভাবলাম তোমাকে একটু ফোন করি নোটসের জন্য আচ্ছা ঠিক আছে আর আজকে টিউশন যাবে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাসে যাবে তো আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে তাহলে ফোন করে নেব হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সেগুলো তুমি আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না আর সেরকম কিছু না ওই নোটসের জন্যই ওই এগজ্যাম চলে এসেছে তো সামনে আর তো বেশি দিন দে টাইম নেই ওই জন্যই আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই আর স্যারের তো বোঝানোর হ্যাঁ আর স্যারের তো বোঝানোর ব্যাপারটাই আলাদা তাই না

হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মানে গাইড করে খুবই সুন্দর এবং তুমি দেখবে যে নোটসগুলো আমাদেরকে দেয় এবং সেই নোটসগুলোই ম্যাক্সিমাম আমরা এগজ্যামে পেয়ে যাই আলাদা করে আর কোথাও খুঁজতে হয় না

তো ঠিক আছে একদম একদম হ্যাঁ হ্যাঁ আমার কজন ফ্রেন্ডও আছে আমি এরকম বললাম স্যারের নাম বলল ঠিক আছে দেখছি ওরাও আশা করি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে বিকেলে দেখা হচ্ছে হুম ঠিক আছে রাখলাম